পশ্চিমবঙ্গ যেহেতু বাংলা ভাষাভাষীর রাজ্য তাই এখানের মানুষ বাংলায় কথা বলতে যেমন ভালোবাসে তেমনি বাংলায় কথা শুনতেও ভালোবাসে তাই আমাদের পশ্চিমবঙ্গের মানুষের রেডিও হোক বা টেলিভিশন হোক বেশিরভাগ মানুষই কিন্তু বাংলায় শুনতে ভীষণ পছন্দ করে তার রেডিও মাধ্যমে যে আমরা সংবাদ পাই বা যেসব গান শুনি বা যাই কিছুই পেয়ে থাকি না রেডিওর মাধ্যমে তা কিন্তু বাংলা ভাষাতে বাংলা ভাষা দিয়েই কিন্তু আসে এছাড়া টেলিভিশনের কথা যদি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষই তো তাদের বাড়ির কাজেই ব্যস্ত সারাদিন বাড়ির কাজের ক্লান্তি পর যখন সন্ধ্যেবেলায় টি ভির তলায় গিয়ে বসে তখন কিন্তু তারা বাংলা সিরিয়াল যেগুলো রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু আগের থেকেই অপেক্ষা করে থাকে তাই তাই মনে হয় যে বাংলায় যদি কিছু নাটক হয় হয় বা হচ্ছে তা কিন্তু তাদেরকে ভীষণ আনন্দ দিয়ে থাকে এইভাবেই কিন্তু বাংলার টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়ার কথা যদি বলতে যাই আমরা যে সংবাদগুলি পেয়ে থাকি তা কিন্তু বেশিরভাগ বাংলা যে চ্যানেল রয়েছে তার মাধ্যমেই কিন্তু পেয়ে থাকি এবং বাংলায় শুনতেও এবং বুঝতে তাদের সব থেকে বেশি সুবিধা হয় ইংরাজি বা হিন্দিতে বুঝতে তাদের একটু অসুবিধা তো হবেই কারণ সবার সাক্ষরতা তো অতটা বেশি থাকে না তাই বাংলায় যদি নিজের মাতৃভাষায় যদি সব কিছু পাওয়া যায় তাহলে কিন্তু তাদের বেশ আনন্দও লাগে যেহেতু তারা পুরো বিষয়টাকে তাদের বোধগম্য করতে পারে